দিদি একটা আমাকে রেসিপি বলে দাও না আমি এই রেসিপিটা রান্না করবো তো হ্যাঁ বলছি যে দিদা আমি রান্না করতে পারি কি রান্না করবো মাংসটা কীভাবে রান্না করবো তো বলছে যে আদা বাটা দে রসুন বাটা দে তারপরে ওটা কষিয়ে নিয়ে রান্নাটা বসা তা আমি বলছি দিদা এই রান্নাটা আমাকে বলে দাও রান্নাটা বলে দিলো কি রান্না করবো তখন বললো কি যে তুই ডাল সেদ্ধ করতে পারিস হ্যাঁ ডাল সেদ্ধ করতে পারি মুগের ডাল বেটে একটু ধোঁকার ডালনা কর না ধোঁকার ডালনা করলাম কি করে ডালটাকে বেটে নিয়ে কড়াইয়ে ভালো করে দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে কষিয়ে নিলাম সামান্য এক ফোঁটা তেল দিয়ে ভালো করে সুন্দর করে ধোঁকার ডালনা হবে ধোঁকাটা সুন্দর করে বানালাম বানিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়ে বরফির মতোন বানালাম বানিয়ে নিয়ে কি করে করবো দিদা তখন বললো কি দিদা যে ওটা একটু সাদা জিরে দে সাদা জিরে দিয়ে তেজপাতা দে তেল দে দিয়ে ওটা ভালো করে সুন্দর করে লাল করে ভাজ দিয়ে ওর মধ্যে একটু টমেটো দিয়ে দে টমেটো দিলাম জিরে বাটা আদা বাটা দিলাম তারপরে দেখলাম ফুটে উঠলো তখন আমি ধোঁকাটা দিয়ে দিলাম দিয়ে দেয়ার পরে ওটা চাপা দিয়ে দিলাম চাপা দেওয়ার পরে কিছুক্ষণ পরে সুন্দর লাল মতো রঙ হয়ে উঠলো তখন দিদা বললো দেখ তোর রান্নাটা কি ঠিক হয়েছে দেখ ধোঁকার ডালনাটা হ্যাঁ দিদা সুন্দর হয়েছে